হ্যাঁ হ্যালো আমি সোনামণি বলছি তুমি কি মনিকাদি হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো ও বাবা আর বোলো না বাড়িতে এত কাজের ব্যস্ত আর যেতেই পারিনি তোমার দোকান আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই ভালো কি বলো তো এত ব্যস্ত বাড়িতে যেতেই পারিনি আচ্ছা আর একটা কথা বলি বলছি সামনের সামনে হচ্ছে আমার বিবাহবার্ষিকী হ্যাঁ তো বিবাহবার্ষিকীতে তোমার কাছে কিছু মাংস নেবো হুম তো তোমার এই তো সামনের মাসে পনেরো তারিখে

হ্যাঁ এবার তোমার কাছেও যাওয়া হয়নি যাবো যাবো ভাবছি আর এত কাজের ব্যস্ত যাওয়াই হচ্ছে না আচ্ছা ঠিক আছে ওইসব কথা বাদ দাও বলছি এবারে তোমার এখন মাংসর রেট কেমন কত করে আমার তো আমার তো পাঁচশো জনের মতো আয়োজন করেছি বেশি সেরকম বড়ো করিনি ছোটো খাটোই করেছি পাঁচশো জন মতো আসবে হ্যাঁ তো কতটা মাংস লাগবে সেরকম করে আমি একটা হিসেব করি আচ্ছা ঠিক আছে আমি সেই হিসেবেই হিসেব করে একটা

আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার দোকানে আসছি আর কত করে রেট নেবে বলো কত করে নেবে বলো না সেই হিসেবে নাও কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিকই নাও কিন্তু দেখো মনিকাদি একবার না আমি একটা ছেলেকে পাঠিয়ে দিয়ে পাঠিয়েছিলাম তোমার কাছে মাংস কিনতে শুধু কিন্তু হাড় হাড় পাঠিয়ে দিয়েছিলে সেরকম যেন না করো বেছে বেছে দেবে না কিন্তু হ্যাঁ এখন যেহেতু আমার বুঝতেই তো পারছো ও এবার কিন্তু দেখো ভালো ভালো দেবে মাংসগুলো কেন কি আমার এখনও অনেকগুলো

আচ্ছা ঠিক আছে মনিকাদি আমি তাহলে এখন রাখি আর তাছাড়া সেদিনই যাবো যেদিনই যাবো সেদিনই তোমাকে আর কি নেমন্তন্ন করে দিয়ে আসবো কেন কি যাওয়াই হচ্ছে না কিছু মন খারাপ মনে করো না আমি যাব এই তো যাবো আমি সোমবার দিনে বাড়িতে থাকবে তো বাড়িতে থাকবে তো আচ্ছা ঠিক আছে সেদিন তাহলে দেখা করবো হ্যাঁ ভালো থেকো